দৌড়ানোর জন্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হল আমাদের এখানে প্রাইমারি স্কুলের মাঠ এই মাঠে চারিদিকে ঘাস ভর্তি এবং মাঠটা অনেক বড় এবং প্র্যাকটিস করতে বা দৌড়াতে খুব সুবিধা হয় তাছাড়াও ছুটে এসে প্র্যাকটিসের জন্য খুব ভালো কারণ ঘাস থাকার জন্য প্র্যাকটিস করতে খুব ভালো লাগে এবং প্র্যাকটিস করলে যাতে ধুলোবালি না লাগে গায়ে এই জন্য আমার এ মাঠটা খুব ভালো লাগে এবং এই মাঠে অনেকেই ছুটতে আসে বা দৌড়তে আসে আমি ছাড়াও আরও অনেকেই আসে দৌড়াতে তাছাড়াও এই মা এখানে এই মাঠে সকালে সকালে করে প্র্যাকটিস হয় মানে ফুটবল প্র্যাকটিস হয় ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করে মানে বাইরে থেকে স্যাররা আসেন এসেও ফুটবলের জন্য তাদেরকে প্রশিক্ষণ দেন